ভারতের পরিবহণ ব্যবস্থা মোটামুটি ভালোই এখানে নানারকম পরিবহণ ব্যবস্থা্র সুযোগ সুবিধা রয়েছে যেমন বাস ট্রেন উড়োজাহাজ লঞ্চ পাতাল রেল জাহাজ ইত্যাদি সাধারণ লোকেরা বলতে মধ্যবিত্ত মানুষেরা বেশিরভাগ বাস ট্রেনে পরিবহণ করে ভ্রমণে যান নানারকম প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পরিবহণে যাত্রীদের অসুবিধা হয় বাসে ট্রেনে গরমকালে তড়িৎ সংযোজক না থাকলে যাত্রীরা গরমে খুবই কষ্ট পেয়ে থাকেন যদি সোলার পদ্ধতিতে তড়িৎ উৎপাদন বাড়িয়ে বাসে ট্রেনে সংযোজক করানো যায় তাহলে এই অসুবিধাকে এড়ানো যাবে